আমি একটা দোকান থেকে বেডসিট কিনলাম সেটা খুব সুন্দর দেখতে ছাপাটা খুব সুন্দর রং সেটা কিনলাম তারপরে দুদিন তিনদিন আমি ব্যবহার করলাম সেটা বাড়িতে নিয়ে এসে ব্যবহার করলাম সেইটা তারপরে সেইটাকে আমি সার্ফ গুঁড়া দিয়ে কাচলাম তারপরে কাচার পর দেখলাম এতো রং উঠছে রংটা একবারেই যাচ্ছেতাই হয়ে গেলো বিছনার চাদরটাকে একবারে তারপরে হাত দিয়ে দেখলাম যে সুতির নয় সুতির বলে কিনলাম কিন্তু সুতির নয় সেটা ভয়েলের ভয়েলের টাইপের মানে এতই যে খারাপ তাকে ব্যবহার করার অযোগ্য সেটাও আমি বললাম তারপরে আমার বন্ধু এল কদিন পরে এসে বললে যে এটা তুই কোথা থেকে নিয়েছিস নিয়ে এসেছিস এটা একবারেই ভালো নয় বাজে জিনিস কিনেছিস তো তোর শুধু শুধু পয়সাটাই গেলো তারাও বললো হাত দিয়ে দেখলো যে এটা ভয়েলের তো জিনিসটা তারপরে যে আমি বললাম যে হ্যাঁ কাচার পরেই দেখ না কেমন রংটা উঠলো আমি একবারেই ঠকে গেছি জিনিসটা পয়সা দিয়ে কিনলাম এরকম একবারেই ঠকে গেছি তারাও আমাকে সাবধান করে দিল এইসব জিনিস ভালো দেখে কিনতে হয় এরকম করে আর কিনিস না